প্রথারমত যারা পশুপালন করে তারা প্রধানত মাংস ডিম দুধ এর জন্যই পশুপালন করে কিন্তু এছাড়াও এবং তাছাড়াও যারা গরু চাষ করে ছাগল চাষ করে তারা তাদের ওয়েস্ট যেটাকে গোবর বলি আমরা সেই গোবরটাকে কম্পোস্ট করে সার হিসেবে ব্যবহৃত করে সে প্রথমত সেই গোবরটাকে সংগৃহীত করে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যাতে সেখানে বৃষ্টির জলও না পড়ে আর সেটা আস্তে আস্তে পচে গেলে এক ধরনের কেঁচো পাওয়া যায় সেই কেঁচোগুলো গোবরে ছেড়ে দিলে গোবরগুলো খেয়ে কেঁচো তাদের পটি করে দেবে কিছু তাদের ওয়েস্টটা বের করে দেবে সেই গোবরে এই এক এই সময়েই তা সেই গোবর এইভাবেই এইভাবেই গোবরগুলো একটা সময় তার সারে পরিণত হবে এটাকেই কম্পোস্ট সার বলে এখন প্রতিটা চাষি এই কম্পোস্ট সার ব্যবহার করছে এর বাজার মূল্যও অনেক বেশি চাহিদাও অনেক বেশি এটা বিক্রি করেও অনেক ব্যবসা করা যায় এটাই বলার ছিল